আমার জীবনে একটি গল্প খুবই গুরুত্বপূর্ণ হয়ে আছে যেটা হল দেবদাস ও পারোর র গল্প দেবদাস ও পারো ছোটোবেলা থেকেই দুজন এক সঙ্গে বড়ো হয়ে উঠেছে এবং ছোটোবেলা থেকেই তারা দুজনে দুজনকে ভালোবাসতো দেবদাস আর পারো দুজনেই বড়ো হয়ে ওঠার সাথে সাথেই তারা দুজনেই আলাদা আলাদা দিকে চলে গেলো যখন আ আবার এক সঙ্গে হল তখন দেবদাস ও পারোর ভালোবাসাকে বাড়ির কেউই মানলো না সেই কারণে দেবদাস আলাদা হয়ে গেল যার ফলে সে সব সময় মদ খেয়ে থাকতো এই মদ খেয়েই সে সব সময় পরে থাকতো এবং তারপরে দেবদাসের এক চাঁদনী নামে একজন নাচনীওয়ালা তার জীবনে এসেছিল কিন্তু সে পারোকে কখনোই ভুলতে পারে নি পারোর ভালবাসাও কখনোই সে ভুলতে পারে নি শেষ পর্যন্ত সে পারোর বাড়ির সামনে গিয়ে মরণ হয়েছিল এবং সে দেবদাস পারুকে একবার শেষ দেখা দেখতে চেয়েছিল কিন্তু সে শেষ দেখা সে দেখতে পায় নি শেষ পর্যন্ত সে তার দরজার সামনেই মারা গিয়েছিল এই ঘটনাটির জন্যেই আমার কাছে মনে হয়েছিল এটি একটি খুব গুরুত্বপূন মানে গুরুত্বপূর্ণ গল্প কারণ এটি আমার এক বান্ধবীর সাথে ঘটেছিল যার ফলে এই দেবদাস ও পারোর গল্পটি আমার কাছে স্মরণীয় হয়ে রয়েছে এমন এই ঘটনাটি একই সঙ্গে এমন এই দেবদাস ও পারুর ঘটনাটি কখনোই কেউ ভুলতে পারবে না কারণ দুজনের দুজনের শেষ পর্যন্ত মিল হয় নি কোন ঘটনা যদি না মিল হয়ে থাকে সেই ঘটনা খুবই মন ছুঁয়ে গিয়ে থাকে